আমাদের ভারতবর্ষে কেন্দ্রে রয়েছে একটা কেন্দ্রে কেন্দ্রে রয়েছে আমাদের বিজেপি সরকার এবং আমাদের রাজ্য সরকার আছে যেখানে আমাদের টিএমসি তৃণমূল কংগ্রেস প্রার্থী থাকেন এবং তাদের বিভিন্ন গুষ্টি থাকেন এবং তারা বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ব্যক্তি ব্যক্তিকে দায়িত্ব দিয়ে থাকেন যারা তাতে কর্মরত হয় এবং আমাদের এই দেশে আমাদের এই রাজ্যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে সম্প্রদায়ের মানুষ বসবাস করেন যেমন মুসলিম হিন্দু শিখ জৈন এদের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয় বা প্রত্যেকের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে থাকে সেই দ্বন্দ্বকে সমাধান করার জন্য আমাদের এর প্রশাসন আছে পুলিশ আছে তারা সেই দ্বন্দ্বগুলো সামলায় এবং বিভিন্ন যারা টিএম পার্টি অফিস বা বিভিন্ন যখন যারা কাজে কর্মরত আছে তারা সেই দায়িত্ব অনুসারে সেই দ্বন্দ্বগুলোকে থামিয়ে রাখে এবং সে সেইগুলোকে সমাধান করে থাকে